হ্যালো দাদা আমি আপনার স্বাদবাহার রেস্তোরাঁ থেকেই কালকেই কয়েকটি খাবার খাবারের জিনিস অর্ডার করেছিলাম কিন্তু আমি সেইগুলি ডেলিভারি হওয়ার পর দেখলাম ডেলিভারি হয়ে যখন আমার বাড়িতে আসে তখন আমি দেখলাম খাবারগুলি সব ঠিকঠাক থাকলেও কোনো খাবারটি গরম থাকে নি আমি পুনরায় আজকে আবার অর্ডার দিয়েছি কয়েকটি খাবার আপনার রেস্তোরাঁ থেকে কিন্তু আমি চাই কালকের মতো যেমন আজকের খাবার ঠান্ডা না হয়ে যায় তার জন্য আপনি উপযুক্ত যা প্যাকেজিং করতে হয় তা করুন এবং তারপরে আমার খাবারগুলি ডেলিভারিতে পাঠান কারণ আমার খাবারটি গরম না থাকলে অসুবিদা হবে এবং তার জন্য যদি আপনাকে ইন্সুলেটেড ব্যাগ ব্যবহার করতে হয় তাও আপনি করতে পারেন বা আপনার কাছে যদি হট পট টাইপের কোনো পাত্র থেকে থাকে তাতে করেও আপনি পাঠাতে পারেন কিন্তু আমার খাবারটি যেন বেশিক্ষণ ধরে গরম থাকে তার একটু ব্যবস্থা আপনাকে করে দিতে হবে